আমাদের পরিবারের সমস্ত লোক এ বি পি আনন্দর একটি নিউজ চ্যানেল আছে ওটি আমরা দেখি বিভিন্ন জায়গার খবর

ওই চ্যানেলটা আমাদের ভালো লাগে বিভিন্ন জেলার খবর দেখা যায় শোনা যায় কোথায় কি হচ্ছে না হচ্ছে এবং এই চ্যানেলটি আমরা অনেক দিন ধরে ব্যবহার করছি খুব ভালো লাগার একটি চ্যানেল ওটি এবং পরিবারের সমস্ত সদস্যই ওই নিউজ চ্যানেলটি দেখে এ বি পি আনন্দ